আমার প্রিয় সাহিত্যিক চরিত্র বলতে হলে সাহিত্যিক চরিত্রের প্রিয় বলতে হলে তো অনেক অনেকেই নিজের মনের মনিকোঠায় বসে আছেন কিন্তু প্রিয় বলতে হলে এবং তাকে একজনকে নিয়ে যদি বলতে বলা হয় তাহলে আমার গোয়েন্দা গার্গীর কথা মনে পড়ে গোয়ান্দা গার্গী যখন ছাত্রা বা ছাত্রী অবস্থায় ছিলেন তখন তার একটা মজার ঘটনা ছিল একটা অঙ্কের প্রফেসারের একটা বই হারিয়ে গেছিল এবং সেই বইটা সে কীভাবে উদ্ধার করে সেই বইটা সেই অঙ্কের প্রফেসারেরই ঘরের মধ্যে থেকে উদ্ধার হয় তো সেই মজার ঘটনাটা আমার খুব মনে পরে আরেকটাও মনে পরে যে গোয়েন্দা গার্গী কিভাবে নিজের প্রেমটা শুরু হয় সায়নের সাথে সেটাও শুরু হয় একটা গোয়েন্দার ব্যাপারে তদন্ত করতে গিয়ে গোয়েন্দা হিসাবে তদন্ত করতে গিয়েই তার প্রেমটা শুরু হয় তার এবং পরবর্তীকালে তার সাথেই তার বিয়ে হয়

এই এইরকমভাবে বলতে গেলেতো শেষ হবার নয় কারণ গোয়েন্দা গার্গী আমার কাছে একটা আবেগ আমার কাছে একটা আলাদা চরিত্র তার মজার ঘটনা অনেক আছে কিন্তু সবথেকে মজাদার ব্যাপার হল আমি তার কাছ থেকে যেটা শিখেছি সেটা হল যে সবসময় নিজেকে সচেতন রাখা এবং সজাগ রাখা এবং সব কিছুর ওপর নজর রাখা তবেই কিন্তু সত্যের সন্ধান এবং সব কিছুকেই সন্ধান করা যায় এটাই বলার ছিল